আমার প্রিয় পাখি বলতে বাবুই পাখি বাবুই পাখি আমার এই জন্যেই প্রিয় যে বাবুই পাখির কাছ থেকে মানুষের অনেক কিছু শেখার আছে প্রাণী জগতের মানুষই সবথেকে বুদ্ধিমান জীব কিন্তু বাবুই পাখির কাছ থেকে মানুষের অনেক কিছু শেখার আছে বলে শেখার আছে বলে আমি মনে করি আমাদের যখন গ্রামে বাড়ি ছিল তখন আমরা দেখতাম যে তাল গাছের মাথায় বাবুই পাখিরা বাসা করত তারা তাদের পরের প্রজন্ম প্রজন্মকে সুরক্ষা করার জন্য যে যে কতটা কষ্ট করতে পারত সে সেটাই আমাদের ওদের কাছ থেকে আমার শেখার জিনিস তারা তাদের যে বাসাটা বাঁধত সেই বাসাটা অসাধারণ অসাধারণ আপনি না দেখলে বুঝতে পারবেন না খেজুর পাতা নারকেল পাতা তাদের তাদের ঠোঁট দিয়ে কুচিয়ে কুচিয়ে কেটে সেই পাতা দিয়ে কত সুন্দর বা বাসা বাঁধত এবং আমি মনে করি আজ আধুনিক যুগে দাঁড়িয়েও মানুষের এত বুদ্ধি এত এত টেকনোলজি তাও ওই বাসার নকল কেউ করতে পারবে না এবং বাসাটা এমনভাবেই বাবুই পাখি বাঁধত যে যতই বৃষ্টি হোক না কেন তার মধ্যে এক ফোঁটা জল রোদ লাগতো না হুম যতই ঝড় হোক না কেন বাসা ছিঁড়ে পড়বে না বাবুই পাখি সচরাচার দুটো ডিম দিত আর বাবুই পাখির বাসাটা ডালের এমন এক প্রান্তে করতো সহজেই মানুষ হাতে পেতো না অতএব তাদের বাসার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম অথবা অর্থাৎ এর থেকে মানুষরা আমরা কী শিখতে পারি যে শিখতে পারি যে পর পরের প্রজন্মের জন্যই তাদের সুরক্ষা করার জন্য কতটা কষ্ট করা উচিৎ